হ্যাঁ দাদা বলছি আমার তো ট্রেন ধরার আছে আর এইখানে জ্যামের মধ্যে আটকে থাকলে তাহলে আমি তাড়াতাড়ি কী করে পৌঁছাবো যদি একটু তাড়াতাড়ি যাওয়া যায় তাহলে খুব ভালো হয় দেখুন না একটু সাইড দিয়ে যদি যাওয়া যায় তো হ্যাঁ বুঝতে পারছি চারিদিকে জ্যাম রয়েছে কিন্তু আমারও একটু তাড়া আছে আর কি একটু তাড়াতাড়ি না গেলে আমি ট্রেনটাও মিস করে যাবো তারপরে তো দু ঘন্টা কোনো ট্রেনও নেই অ্যাকচুয়ালি আমার ইন্টারভিউ রয়েছে এবার যদি আমি টাইমে না পৌঁছাতে পারি খুব প্রবলেম হয়ে যাবে আমাকে আবার অতটা দূর থেকে ফিরতেও হবে হ্যাঁ হ্যাঁ সেই জন্যে চাইছিলাম একটু যদি পাশ দিয়ে কোনো সাইড দিয়ে যাওয়া যায় বা কিছু যদি একটু তাড়াতাড়ি যাওয়া যেতো তাহলে খুব ভালো হতো হ্যাঁ বুঝতে পেরেছি আচ্ছা এরকম করা যায় না যে কোনো ফাঁকা রাস্তা বা শর্টকাট কিছু নেই যে যেখান থেকে গাড়িটা ঘুরিয়ে নিয়ে আমরা অন্য কোথাও দিয়ে যেতে পারবো বা কিছু হুম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ দাদা একটুখানি দেখুন না চেষ্টা করে যদি হ্যাঁ আপনি দেখুন চেষ্টা করে যদি হয়ে যায় তাহলে খুব ভালো হয় হ্যাঁ ঠিক আছে তাহলে আপনি গাড়িটা এখান থেকে ঘুরিয়ে নিয়ে অন্য কোনো সাইড দিয়ে দেখুন যে অন্য কোনো রাস্তা দিয়ে যদি যাওয়া যায় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আপনি আপনার মতো চেষ্টা করুন যদি হয় তাহলে খুবই ভালো হয় আর যদি না হয় তাহলে আর কি করা যাবে কিন্তু আমরা চাইছি যাতে যাতে আমার ট্রেনটা আমি যাতে ধরতে পারি এটাই হচ্ছে মূল উদ্দেশ্য আর ট্রেনটা না ধরতে পারলে তো খুব সমস্যা হয়ে যাবে বুঝতেই পারছেন অনেকটা দূরের ইন্টারভিউ রয়েছে হ্যাঁ সেই জন্যই আর কি বারবার বলছি একটু দেখুন না চেষ্টা করে যদি হয়ে যায় তো হ্যাঁ ঠিক আছে জ্যামটা জ্যামটা যদি ছাড়িয়ে যায় তাহলেও কি আপনার কোনো চেনাশোনা এরকম কোনো রাস্তা রয়েছে যেখান দিয়ে আমরা অন্য কোনো রাস্তা দিয়ে যেতে পারি বা কিছু যাতে শর্টকাটে যাওয়া যায় যদি এই জ্যামটা ছাড়িয়েও যায় তাহলে আমরা যে রুটটা দিয়ে যাবো সেই রুটটা দিয়ে না গিয়ে যদি অন্য কোনো রাস্তা দিয়ে যদি যেতে পারি তাহলে আর কি বলতে চাইছিলাম যদি একটু তাড়াতাড়ি পৌঁছানো যায় কারণ বুঝতেই পারছেন হ্যাঁ ঠিক আছে আপনি আপনার মতো চেষ্টা করে দেখুন যে যদি ওইখান দিয়ে না গিয়ে যদি অন্য কোনো আপনার চেনাশোনা কোনো রাস্তা হলেই হবে যেখান দিয়ে একটু তাড়াতাড়ি পৌঁছে যাবো ঠিক আছে কারণ এইভাবে জ্যামে আটকে থাকলে তো আমার অনেকটা লেট হয়ে যাবে বুঝতেই পারছেন ঠিক আছে আপনি চেষ্টা করুন যাতে অন্য কোথাও দিয়ে যদি যাওয়া যায় হ্যাঁ আপনার যেখান দিয়ে সুবিধা মনে হয় আপনি সেখান দিয়ে নিয়ে চলুন আমার কোনো অসুবিধা নেই আমার টাইম মতো ট্রেনটা ধরা নিয়ে কথা আমি ট্রেনটা ধরতে পারবো ব্যস তাহলেই হবে আর ট্রাফিকের অবস্থা তো দেখতেই পাচ্ছেন বাড়ি থেকে বেরোনোর সময়ও একটু দেরি হয়ে গেছে সেই জন্যই আর কি এতটা তাড়াহুড়ো আর কি নাহলে একটু সময় নিয়ে যদি বেরোতাম তাহলে হয়তো এতটা অসুবিধা হতো না এবার আপনি যদি একটু সাহায্য করেন তাহলে খুবই ভালো হয় ঠিক আছে আপনি দেখুন যে দিক দিয়ে সুবিধা মনে হয় তাড়াতাড়ি আপনি আমাকে পৌঁছোতে পারবেন সেদিক দিয়েই নিয়ে চলুন তাহলে আমার খুবই সুবিধা হবে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে দাদা